আমি স্কুলে বা কলেজে আঁকা শিখেছি আমার এখানে কোনো কোর্স করিনি বা আঁকা আঁকতে আমার খুব ভাল্লাগে আর আঁকা আঁকা নিয়ে আমি একটা লক্ষ্যে পৌঁছাতে চাই আঁকার একটা স্কুল খুলতে চাই বাচ্চাদেরকে শেখাতে চাই আঁকা শেখাতে চাই আর বাচ্চা বাচ্চারা আঁকা করলে ওদেরও ভবিষ্যতে অনেক উন্নত করতে পারবে তাই আমি আঁকতেও ভালোবাসি আঁকা করতেও চাই শেখাতেও চাই